আমরা বাড়ি তৈরি করার জন্য এখন বিভিন্ন প ও জলবায়ুটার দিকে আমরা বেশি লক্ষ্য রাখি কারণ এখনকার যে নোনা জলবায়ু সেই জলবায়ুর ঘর বাড়ি ইঁটটা সাধারণত কেউ নষ্ট করে দিচ্ছে এই দিকে আমরা খুব এখন লক্ষ্য রাখছি সেই সাথে সাথে যে এখন বন্যপ্রাণীর উৎপাত বন্যপ্রাণী বলতে এখানকার হিংস্র প্রাণী হচ্ছে বাঘ যে কোনো সময় জঙ্গল থেকে পার হয়ে লোকালয় ঢুকে আমাদেরকে ক্ষতি করে দিচ্ছে সে দিক থেকে আমরা চারিপাশে পাঁচিল দিয়ে প্রাচীর দিয়ে ঘিরে রাখার চেষ্টা করছি আর পেশাদার এখানে অনেক সবাই তো চাকরিজীবী নয় বহু মানুষ এখানে কৃষিকাজ করে কৃষি এদেরকে এখন মূল পেশাই হলো কৃষি আর তার উপারে এখন যারা চাকরি কচ্ছে চাকরি কচ্ছে আর বেশি অংশ মানুষ কৃষিকাজে ব্যস্ত আর পরিবারের সদস্যরা বিশেষ করে একটা ঘরবাড়ি বানানোর জন্য যাতে ঘরের ভিতরে সব কিছুই পাওয়া যায় টয়লেট থেকে শুরু করে আর রান্না ঘর থেকে শুরু করে যত থাকে সেই দিকে সবাই একটু চাহিদাটা বেশি আর অ্যা এখানে ঘর তৈরি করতে গেলে আমরা কিছুটা বি বিশেষ একটা বিবেচনা করে দিকনির্দেশ করে আমরা ঘর এখন বানাই যেতে আমার টয়লেটটা কোন দিকে থাকবে বা রান্নাঘরটা কোন দিকে থাকবে বা আমার অন্যান্য ঘরগুলো কীভাবে বানাতে হবে বা তৈরি করলে হবে সেটা আমরা ওই কিছুটা দিক নির্দেশ করে আমরা করি আর ঘরকূল যোজনা বলতে এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা সেটাকে আমরা বুঝি সেটা মোটামুটি যাতে পাই সেই দিকেই সবাই একটু চেষ্টা কচ্ছে যাতে সরকারি থেকে এটা হয় আর গ্রামের পরিবর্তন বাড়ি ঘর এখন আর কেউ কাঁচা রাখতে চাইছে না সবাই পাকা বাড়ি তৈরি করার চেষ্টা করছে যেহেতু এখন তো প্রতি বছরই একটা ঝড় বন্যার আভাসটা বেশি পাওয়া যায় সেই জন্য সবাই পাকা বাড়ি কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ি তৈরি করার জন্য সবাই ব্যস্ত সেই দিকে মানুষের মানে মানে আগ্রহতা বাড়ছে